আমি আমার জীবনে দুটি গর্বিত কাজ করেছিলাম তার একটি হল আমাদের বাড়ির পাশে একটি বৃদ্ধ মহিলা শুয়েছিল তার কোন গার্জেন বা কোন কেউ ছিল না সেইটি দেখে আমি ঘ বাড়ির লোককে বললাম যে একটি বৃদ্ধ মহিলা বাড়ির বাইরে শুয়ে আছে তার জন্য একটু চিকিৎসা করার জন্য সে বাবা মা শুনলো না আমি আমার বন্ধুরা মিলে সেই বৃদ্ধ মহিলাটাকে আমরা সরকারি হসপিটালে ভর্তি করলাম ভর্তি করে কি কঠিনত রোগ হয়েছিল সে রোগটি সরকারি হসপিটালের ডাক্তারটি চিকিৎসা করে সুস্থ করে দিয়েছিল সেই একটি আমার জীবনের বড় বড় একটি মানে একটি বড় বড় গর্বিত হয়েছিল আর একটি হচ্ছে একটি হচ্ছে রাস্তার পাশে দুই বাচ্চা ছেলে ভিক্ষা করতে ঘুরছিল সেইটি দেখে আমি সেটি দেখে আমি বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে যোগাযোগ করে সেইটি সেই বাচ্চা দুটিকে ভর্তি করে দিয়েছিলাম ভর্তি করে দিয়েছিলাম আর হচ্ছে ভর্তি করে দিয়েছিলাম সেই দুইটি কাজ আমার খুব গর্বিত মনে হয়